আমাদের ভারতে শিক্ষাব্যবস্থা আগের থেকে এখন অনেকটাই উন্নত এবং অন্যান্য দেশের সাথে যেটা পার্থক্য রয়েছে সেটা হলো আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থার যে অসুবিধা যেমন যাতায়াতের অ অসুবিধা তারপর খাবার সব কিছু সেই সব সেই সব এখন সরকার থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে যাতায়াতের ব্যবস্থা যেমন স্কুল বাস সাইকেল এইসব সবকিছুই স্কুল থেকেই দেওয়া হয় সরকারি স্কুলের ক্ষেত্রে এই ছাড়াও বিভিন্ন ধরণের স্কলারশিপ বা যে এডুকেশানাল লোন সে সবগুলোও দেওয়া হচ্ছে যাতে বাড়িতে অসুবিধা থাকলেও ছেলেমেয়েরা তাদের পড়াশোনাটাকে চলিয়ে নিয়ে যেতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে এইভাবে এই এই তারপর সবচেয়ে ভালো যেটা রয়েছে সেটা হলো আমাদের ভারতে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত বিনামূল্যে বাদ্ধতামূলক শিক্ষাগ্রহণ করতেই হবে এই যে একটা নিয়ম সেটা অন্য দেশের তুলনায় আমাদের অন্য দেশের থেকে আমাদের দেশটাকে একটু আলাদা করে তুলেছে এছাড়াও তারপর আমাদের যে এই যে শিক্ষা ব্যবস্থা ওই শিক্ষা ব্যবস্থা অন্য দেশের তুলনায় একটু একটু বেশীই উন্নত বলে আমার মনে হয় আর এইখানে যে সব জিনিস উন্নত করা উচিৎ সেইসবগুলি হলো যে সরকারি স্কুলের যে বই সেই বইগুলিকেও একটু উন্নত করা দরকার কারণ সরকারি স্কুলের যে বই সেই তারা সেখানের ছেলেমেয়েরা ক্লাস সেভেনে যেটা পড়ায় বেসরকারি স্কুলের ছেলেমেয়েরা সেটা ক্লাস ফোরেই পড়ে থাকে তাই যেসব বই খাতা বই রয়েছে সেইগুলিকে একটু উন্নত করা দরকার এরপর রয়েছে যে শিক্ষক শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা যে যোগ্য তাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তাদেরকে যোগ্য ক্লাসের শিক্ষক শিক্ষিকা করা দরকার এইদিক থেকে একটা উন্নতি চাই এবং আর একটা রয়েছে শ্রেণীকক্ষ ওই শ্রেণীকক্ষগুলিকেও আমাদের সরকারি স্কুলগুলিতে একটু অন্যরকম করা দরকার যাতে ছেলেমেয়েদের সেই শ্রেণীকক্ষে গিয়েও একটু পড়াতে মনটা বসে এই সব উন্নত হলেই তাহলেই আমার এইগুলিই মতামত যে যাতে এইগুলো একটু উন্নত করা হয়